হ্যালো অনির্বান আমি সায়ন বলছি কালকে কে আর সি সেন্টারে পড়ছে পড়তে গিয়েছিলি হ্যাঁ কালকে আমার একটু শরীরটা খারাপ ছিলো না তাই জন্য আমি যেতে পারিনি তা কালকে ক এ স্যার প্রণব স্যার কি পড়িয়েছে ভুগোলে ভূগোলে ম্যাপ করিয়েছিলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই ইয়ে ওই যে অঙ্কগুলো ওগুলো হচ্ছে আমাকে একটু নোটগুলো দিস না ও আচ্ছা আর ইয়ে কবে পরীক্ষা টরিক্ষা কি কি ক্লাস পরীক্ষা আছে কিছু নেবে বা কবে কিছু ওরম কিছু বলেছে আচ্ছা কদিন পরে আচ্ছা আর ইয়ে ওই কী বেশ বলে ওই ইতিহাসের কী খবর ইতিহাসটা তৃতীয় মহাযুদ্ধ আচ্ছা ঠিক আছে আর ওই আকবরের ইয়েটা মুঘল আমলের চ্যাপ্টারটা কি শেষ করেছে ও আচ্ছা আচ্ছা আর ফিজিক্সে কি হচ্ছিলো ও ইয়ে ইলেকট্রোম্যাগনেটিজমের চ্যাপ্টারটা শেষ করেছে ওটা তো আজকের নোট দেওয়ার কথা ছিলো আজ